পুরুলিয়া জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের পিছিয়ে পরা অনেক জেলার মধ্যে একটি জেলা বছরের পর বছর কিন্তু বছর আস্তে আস্তে পুরুলিয়ায় অনেকটাই পরিবর্তন হচ্ছে যত দিন যাচ্ছে পুরুলিয়া উন্নতির দিকে এগোচ্ছে শহরের দিকটা উন্নত হচ্ছে যেমন শহরে নানান রকমের রাস্তাঘাট কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যেমন শহরের দিকে সব কিছুই উন্নতির দিকে যাচ্ছে সে রকমই গ্রামের দিকটাতে সে রকম ভাবে উন্নত হয়নি গ্রামের রাস্তাঘাটগুলো এখনো কাঁচা বাড়িঘরগুলো কাঁচা মাটির ঘর স্কুলের ব্যবস্থা সে রকম কিছু নেই পড়াশোনার ব্যবস্থা সে রকম ভাবে ভালো করে তৈরি তৈরি হয়নি শিক্ষা ব্যবস্থা অতটা উন্নত নেই গ্রামের দিকে চিন্তা ভাবনা আগের মতো পুরনোই রয়ে গিয়েছে অনেকটা পুরনো রয়েছে সেই কারণে গ্রামের দিকটা অতটা উন্নত হয়নি পুরুলিয়া শহরে ঘোরার জন্য যদি আপনারা আপনি বলেন তা হলে হচ্ছে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ে অনেক যেমন অযোধ্যা পাহাড়ে ঘোরার মতো জায়গা হচ্ছে মার্বেল লেক ঠিক আছে আর ময়ূর পাহাড় যেমন এ রকম জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা অযোধ্যা পাহাড়ে ঘোরার জন্য আর অযোধ্যা যাওয়ার যে রাস্তাটা আগে অনেকটাই খারাপ ছিল কিন্ত অযোধ্যায় যখন থেকে অনেক লোক আসাআসি স্টার্ট করেছে বাইরে থেকে অনেক লোক ঘুরতে আসে সেই কারণে পুরুলিয়ার অযোধ্যা যাওয়ার রাস্তাঘাটগুলো অনেকটা ঠিক মতো তৈরি করেছে আমাদের পুরুলিয়াতে আগে সে রকম কোনো কলেজ ছিল না এখন পুরুলিয়াতে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যাতে পড়া শহরের দিকটাতে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যাতে পড়াটার ভাগটা আগে বাড়তে পারে